বই ছাড়াও আমি পড় সংবাদপত্র পড়ি সংবাদপত্রের মধ্যে আনন্দবাজার পত্রিকা আমাদের বাড়িতে প্রতিদিনই আসে প্রতিদিন আনন্দবাজার পত্রিকা পড়ে মানে ভারতের বা ভারতের বাইরের খবরাখবর জানতে পারি পত্রিকার মধ্যে বিভিন্ন রকম রান্নার কীভাবে করতে হয় সেগুলি করতে পারি এবং বিভিন্ন রকম ধাঁধা থাকে সেগুলি ওখান থেকে দেখতে পাই এছাড়াও আরও অনেক রকম ছোটো ছোটো পত্রিকাগুলো আসে উনিশ কুড়ি সানন্দা আনন্দলোক এগুলির মধ্যেও অনেক রকম ছোটো গল্প থাকে সেগুলি পড়ে বেশ ভালো লাগে ব্লগ আমরা দেখতে পাই এইভাবেই সংবাদপত্র পড়ে থাকি